হ্যালো কেমন আছিস আমিও ভালো আছি দোলযাত্রা কেমন গেল আমারও ভালো কেটেছে আমি তো মামাবাড়িতে ছিলাম এখানে নেড়াপোড়া হলো তারপর সবাই মিলে খেললাম একসাথে রং আর কিছু খাবার দাবার খাসনি ও আমাদের এখানে দিদা অনেক সুন্দর মিষ্টি বানিয়েছিল সেটাই তোকেও আমরা অনেক মিস করলাম সবাই বলছিল যে তোর দিদি কবে আসবে তো আমার খারাপ লাগছিল তোকে মিস করছিলাম আমিও খুব খারাপ লাগছিল সবাই সবার দিদি দাদাদের সাথে রং খেলছিল আর আমি আমি একা রয়ে গিয়েছিলাম তার মানে তুই আমাকে মনে করিসনি সেটাই বল আর তুই বাড়ি কবে আসবি হ্যাঁ সেটাই তো তখন দেখবি মারপিট করব দুজন মিলে আর তখন না হয় না আরেকবার আমরা দোল মানাব হ্যাঁ হ্যাঁ আরেকবার তখন আমরাও পোস্ট করতে পারব ফটো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক আছে পরে ফোন করবি রাত্রিবেলা হুম ঠিক আছে হ্যাঁ টা টা